বাংলার ইতিহাস বলতে আমরা যেটা জানি সেটা হচ্ছে বাংলা সংস্কৃত ভাষা থেকে এসেছে সংস্কৃত এমন এমন অনেক অক্ষর আছে যেগুলো এখন বাংলা ভাষায় রূপান্তরিত হয়েছে বাংলা ভাষার উৎপত্তিটাই হয়েছে সংস্কৃত ভাষা থেকে তো সংস্কৃত ভাষাকে কেন্দ্র করে বাংলা ভাষা গড়ে উঠেছে সংস্কৃতের মধ্যে আমাদের সংস্কৃতি লুকিয়ে আছে সেই সংস্কৃতি আমাদের যেটা বাংলাতে এসেছে তো বাংলার এমন অনেক সংস্কৃতি আছে যেটা আমাদের সংস্কৃত ছাড়া অসম্পূর্ণ সংস্কৃতি ভাষাকে উপলব্ধ করে সংস্কৃতি ব্যাপারটা এসেছে তো সংস্কৃতি হচ্ছে আমাদের কালচার যেটা আমাদের কালচার বলি শুধু সেটাই হচ্ছে সংস্কৃতি সংস্কৃতিকে আমরা এমন ভাবে তৈরি করেছি যেমন দুর্গা পুজো সরস্বতী পুজো কালী পুজো এই যে নানান রকম পুজো বা ধর্মীয় অনুষ্ঠানগুলি আছে সেগুলো সমস্তটাই সংস্কৃতির উপর নির্ভর করে করা হয় তো সংস্কৃতি যে ভাষাটা আছে বা সংস্কৃতি যে বিষয়টা আছে সেই বিষয়টা অনেক ভাষা ইংরেজিতেও রূপান্তরিত করা হয়েছে সে রকম বাংলারও কিছু এমন ভাষা আছে যেটা আমরা হিন্দিতে রূপান্তরিত করেছি এছাড়াও উড়িয়া আছে এবং হিন্দি ভাষাও অনেক কিছু আছে যেগুলো আমরা বাংলাতেও ইয়ে করেছি বা ইংরেজির এমন অনেক মানে আছে যেগুলো আমরা বাংলাতে বলি এবং বাংলারও অনেক মানে আছে যেগুলো আমরা ইংরেজিতে বলি এই ভাবে বাংলা ভাষার পরিবর্তন এ যুগ থেকে সে যুগ হয়েই যাচ্ছে